হ্যাঁ হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন দাদা ভালোই আছি আপনি কেমন আছেন কাজের চাপে দেখা সাক্ষাৎও করা হয়নি হ্যাঁ বলুন কিছু দরকার ছিল হুম হুম হ্যাঁ সে তো পরে মিটিং ডাকাই হবে তাছাড়া কমিটির লোক তো আছেই হ্যাঁ বলুন কি ওই তো বলুন কি বলতে চাইছেন হুম ওই খাওয়ানোর ব্যাপার আশেপাশের গ্রামকে তো আমন্ত্রণ জানাতেই হবে আশেপাশের কয়েকটা গ্রামকে অন্তত সেই গ্রামে এবার কি রকম লোক সংখ্যা রয়েছে সেই গ্রামের তো প্রায় সবাই আসবে সেই গ্রামের লোক সংখ্যা অনুযায়ী কত লোকের আইটেম হবে ধরুন দশ হাজার লোক হলে তো বাজেটটা একটু বেশি করতেই হবে অবশ্যই ভাত করলে দেখুন ভাত করলে ভাতের সঙ্গে তরকারি করতে হবে ভাজা করতে হবে ভাতের ডাল করতে হবে ভাতের ঝামেলা বেশি এক নম্বর পরিবেশনের ঝামেলা বেশি তার ওপরে তরকারিতে খরচাও বেশি অনেক ঝামেলা আছে তার থেকে বরঞ্চ খিচুড়ি করলে একবারে দিয়ে চলে গেল পরিবেশনেও ঝামেলা কম খরচাও কম খরচা কম না হলেও পরিবেশনের ঝামেলাগুলো কিন্তু হবে না খাটতেও কম হবে আর এত লোকের যেহেতু আইটেম কোথায় কি তরকারি অনেক সমস্যা হয়ে যেতে পারে তার চেয়ে বরঞ্চ খিচুড়ি হয়ে গেলে একেবারে হয়ে যাবে আরকি তাই খিচুড়িটাই বেটার হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হুম হুম হুম হুম তাছাড়া এখন যে বর্তমানে বক্স না করলে তো বুঝতে পারছেন পাড়ার ছেলেরা রয়েছে বক্স তো করতেই হবে অবশ্যই

মাইকটাও কমসম করে হলেও করতে হবে কারণ পাড়ায় যে হয়েছে খাওয়া দাওয়ার বাজেটটা আপনি করেছেন তো ওটা তাহলে হয়ে যাবে বাকি এক্সট্রা খরচা যে সমস্ত রয়েছে ডেকরেশন টেকরেশন তো অবশ্যই করতে হচ্ছে এই এই খরচাগুলো এক্সট্রা থাকতেই হবে আলাদা আর ডেকরেশন কি বলছেন শুধু মন্দিরটা করবেন নাকি হচ্ছে মন্দিরের চারপাশটা ভালো করে পুরো আশ আশপাশটা ভালো করে ডেকরেশন করবেন তাইতো বলছি শুধু মন্দিরটা করবেন নাকি চারপাশটাও করবেন তাহলে একটু বাজেট বেশি হবে অবশ্যই আমার চেনাজানা সেরকম আছে ডেকরেশন যারা করে বলবেন তাহলে আগে থেকে ডেটটা আমি তো কাজের ব্যস্ততার মধ্যে থাকি আমাকে একটু আগে থেকে বলবেন কমসমের মধ্যে করে দিতে পারব আরকি আচ্ছা চেষ্টা করব রবিবার দিন রবিবার তো এমনিতেই ছুটি বাড়িতে ঠিক আছে হ্যাঁ রবিবার দিন ছুটি থাকে হুম ঠিক আছে